আমার ভ্রমণের সময় বলতে লোকালি লোকাল ট্রেন বাস মেট্রো এগুলো তো নর্মালি ইউজ করে থাকি কিন্তু কিছুদিন আগে আমি একবার পরীক্ষা দেওয়ার জন্যে বাইরে যাওয়ার ছিল তা দূরপাল্লা ট্রেনে যাতায়াতের কথা হচ্ছিল তা বাইরে যেহেতু যাওয়ার ছিল তা আমার বাইরের টিকিট কাটা হলো একাই গিয়েছিলাম হঠাৎ করে এবার একা যাচ্ছি অচেনা জায়গা কোথায় নামব কীভাবে যাব এতটা আমার জানা ছিল না কিন্তু যখন গেলাম যাওয়ার পরে ভিড় ট্রেনে বিভিন্ন মানুষ থাকে বিভিন্ন লোক থাকে তাদের সঙ্গে কথা বলতে বলতে অল্প একটু পরিচয়ও হয়েছিল এবার আমি যেখানে নামার ছিল আমি সেখানে আমি না নেমে যেহেতু নতুন জায়গা আমার স্টেশনটা পেরিয়ে যায় আমি কী কোন স্টেশন নামব কী করে আবার সেইখানে আসব বুঝতে পারছিলাম না তো আমার সামনে যে প্যাসেঞ্জার ছিল সে আমাকে অনেকটাই হেল্প করল কোথায় না পরের স্টেশনে নেমে কীভাবে ব্যাক করব কী টাইমের মধ্যে কোন গাড়ি ধরলে তাড়াতাড়ি আসতে পারব এই সম্বন্ধে বলে আমাকে বুঝিয়ে দিয়েছিল অনেকটাই হেল্প করেছিল তাই জন্যে আমি আবার পরের স্টেশনে নেমে সেই জায়গাতে কী করে কোন গাড়ি ধরে কীভাবে আসবো এই জিনিসটা যেহেতু আমাকে ভালো মতনই বুঝিয়ে দিয়েছিল বলে আমি আসতে পেরেছিলাম আর যাতায়াতের সময়ও ওনার সঙ্গে একটা ভালো পরিচয় হয়ে সম্পর্ক হয়ে গিয়েছিল তাই এই জিনিসটা আমার আজও স্মরণীয় হয়ে আছে কারণ ফার্স্ট টাইম এক জায়গায় গিয়েছিলাম অচেনা মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল এতটা পরিমাণে হেল্প করেছিল তাই জন্যে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে আমার কাছে আজও আছে